হ্যাঁ আমি এখন একটা ট্রেক ট্রেকিংস গ্রুপের সাথে যোগাযোগ করেছি যার নাম মাউন্টেন লাভারস অ্যাসোসিয়েশান কোর্স ওই কোর্সটার একটা ওই অ্যাসোসিয়েশানটার একটা নির্দিষ্ট ক্যাম্প রয়েছে যার মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ের জন্য গিয়ে থাকে এবং ওই ক্যাম্পের মাধ্যমে তারা যারা ট্রেকিংয়ের জন্য যায় তাদের খাওয়া থাকা সবরকমের ব্যবস্থা তারাই করে থাকে এই ট্র্যাকিং এরপর এরপর আমার পরবর্তী ট্রেকিং রয়েছে মাউন্টেন ট্রেকিং ট্রেকিংয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং সেই সব সেই প্রস্তুতিতে যেসব প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়ার মধ্যে এখন আমি রয়েছি আর এই যে ট্রেকিংয়ের মাধ্যমে যেসব সার্টিফিকেট পাওয়া যায় আমি সেই সব সার্টিফিকেটই এখন সার্টিফিকেটের এখন সন্ধান করে চলেছি বিভিন্ন ধরনের মিলিটারি বা পুলিশের চাকরির ক্ষেত্রে এই ট্রেকিং সার্টিফিকেট অনেক সময় লেগে থাকে তো এই ট্রেকিং সার্টিফিকেট থাকার কারণে আমার একটা কাজের সন্ধানও হয়ে যাবে তাই আমি এই ট্রেকিং সার্টিফিকেটগুলি জোগাড় করার চেষ্টা করছি তাই এই ট্রেকিং গ্রুপের সাথে আমি যুক্ত হয়েছি এবং এই ট্রেকিং সার্টিফিকেট সন্ধানের কাজে এখন আমি রয়েছি